এখানে প্রশ্ন হলো যে দৌড়ানো আপনার স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে তো আমার মনে হয় যে দৌড়ানো আমাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার ওপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং ইতিবাচক প্রভাব ফেলে অবশ্যই এটা আমাদের স্বীকার করতে হবে কারণ দৌড়ানোর ফলে অনেকগুলো ভালো গুণ আছে যেমন ধরো দৌড়ানোর ফলে আমাদের যদি আমরা ডাক্তাররা বলছে যদি দশ মিনিট দিনে অন্তত কম করে দশ মিনিট দৌড়ানো যায় তাহলে কিন্তু হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমানো যেতে পারে ঠিক আছে আবার তোমাকে সপ্তাহে সাত দিন যদি তুমি নাও যেতে চাও বা পারো তাহলে কিন্তু সপ্তাহে তিন দিন যেতে পারো গেলে কি তোমার শরীর অনেকটা সুস্থ থাকবে সবল থাকবে মানসিক এবং শারীরিকভাবেও তুমি সুস্থ সবল থাকবে এবং তোমার ফিটনেস দেখবে আস্তে আস্তে গ্রো করবে ঠিক আছে আচ্ছা তো তারপর যদি আমরা বলি যে হাড়ের শক্তি বৃদ্ধি পায় আমাদের প্রতিদিন বাস দৌড়ানোর ফলে আমাদের সারের হাড়ের শক্তি বৃদ্ধি পায় তারপর ঘুম ভালো হবে ঘুম ভালো হলে কী হবে ঘুমও কিন্তু আমাদের শরীরে একটা অপরিহার্য জিনিস এবার ঘুম ভালো ঘুমালে কী হবে

শারীরিক এবং মানসিক দিক থেকে আমরা কিন্তু সুস্থ থাকব এরপর ফুসফুসের শক্তি বৃদ্ধি হবে ফুসফুসের শক্তি বৃদ্ধি হলে আমাদের ফুসফুসের যে সক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে সুতরাং আমরা সব দিক থেকে বলতে পারি যে রান কিন্তু আমাদের শরীর অর্থাৎ দৌড়ানো কিন্তু আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের প্রত্যেকের উচিত দিনে অন্তত দশ মিনিট করে হলেও দৌড়ানো উচিত এবং সেটা যদি সপ্তাহে সাত দিন না হয় তো তিন দিন অবশ্যই সেটা আমাদের করতে করা উচিত আমাদের স সবারই এতে আমাদের মানসিক দিক থেকেও আমরা সুস্থ হই এবং শারীরিক দিক থেকেও সুস্থ হই এবার বলেছে যে দৌড়ানোর পর কি আপনি রিল্যাক্সড ফিল করেন হ্যাঁ দৌড়ানোর ফলে আমি তো বিশেষ করে বলব যে বিশেষভাবে রিল্যাক্স ফিল করি কারণ আমি যখন দু হাজার একুশ সাল দিকে আমি যখন পুলিশের জন্য প্রিপারেশন নিতাম তখন আমি দৌড়াতে যেতাম সকালে তো আমি লক্ষ্য করতাম প্রথম প্রথম দিকে একটু কষ্ট হলেও দেখতাম যে সকালে উঠে ওই যে চারটে পাঁচটার সময় দৌড়াতে গেলে আমি দেখতাম শরীরটা এক অদ্ভুত রকম রিল্যাক্সেশান ফিল হয় এবং সেই দৌড়ান সকালে উঠে দৌড়ানোর ফলে দেখতাম যে শরীরে একটা সারাদিনে কাজ করবার জন্য একটা দারুণ এনার্জি পাওয়া যায় খুব সেই দিনটা মানে একটা অন্যরকম একটা ফিল হয় সারাটা দিন যেন একটা অন্য রকমভাবে কাটে তাই আমার মনে হয় যে যদি আমরা সবাই একটু দিনে অন্তত কিছুক্ষণ করে যদি দৌড়াতে পারি তাহলে মনে হয় আমাদের সবার মানে শরীরটা মানে খুব ভালো থাকে এবং সেই দিনটা তো দারুণভাবে কাটবে এটা আমার মনে হয় আমি তো গিয়েছি তাই আমি জানি যে কত মানে কত ভালো লাগে এই যে দৌড়ানোর ফলে হুম আর এর সাথে তো মানসিক শারীরিক দিক থেকেও সুস্থতা আছে আর আমাদের বর্তমানকার দিনে আমরা যে বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছি তার কারণ কিন্তু আমাদের শরীর চর্চার ওপরে আমরা তেমন গুরুত্ব দিই না শরীরের দিকে আমরা খেয়াল করি না তো আমাদের এই যদি একটু শরীর চর্চার দিকে মনোযোগ দিই তাহলে কিন্তু আমরা আমাদের অনেক রোগগুলোকে আটকাতে পারি আর প্রধান হচ্ছে আমাদের এই কিন্তু সকালে উঠে একটা দৌড়ানোর অভ্যাস করা এটাই কিন্তু আমাদের একটা অভ্যাস করতে হবে যদি আমরা রোগ শোক থেকে আমরা বাঁচতে চাই তাহলে কিন্তু এটা আমাদের করতে হবে তো সকলের উদ্দেশ্যে আমার এটাই বলার ছিল আশা করি সবার ভালো লেগেছে ধন্যবাদ